আমি অবশ্যই জল কলের জল পান করি এবং আমাদের বাড়ির পাশে একটি টাইম কল রয়েছে যেটাতে দিনে দুবার করে জল দেওয়া হয় সরকার সরকারের তরফ থেকে সকাল আটটা এবং বিকেল তিনটা এই দুই টাইমে কিন্তু কলে জল থাকে আধ ঘণ্টা করে আমরা সেখান থেকে জল নিয়ে নিয়মিত সেই কল থেকে জল এনে আমরা পান করি এবং সে জলটি অবশ্যই পরিষ্কার থাকে সবসময় কিন্তু মাঝেমধ্যে যখন সেই জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয় তখন জলটা অপরিষ্কার থেকে যায় তাই আমরা সে কয়দিন সেখানকার জল পান করি না আমরা তখন জল নিজের যে বাড়ির কল রয়েছে এবং বা কোথাও কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা পান করি কিন্তু যদি সে জল প্রতিনিয়তই পরিষ্কার হতো তাহলে আমাদের জলে যে অসুবিধাগুলো হতো না আরও ভালো হতো তাই এটাই বলতে চাই